আমাদের রাজ্যে বাংলা ভাষার ভূমিকা বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি যে আমাদের মাতৃভাষা হল বাংলা কারণ পশ্চিমবঙ্গের

নাইন্টি এইট পয়েন্ট সবাই আমরা বাঙালি তাই বাংলা ভাষার প্রাধান্য দিতে গেলে আমরা বাংলা ভাষাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি বাংলা ভাষার ভূমিকা বলতে গেলে যে সমস্ত ভাষার জনক জননী হলেন বাংলা বাংলায় সমস্ত শব্দকে খুব সহজে বোঝা যায় পড়া যায় এবং মনে রাখা যায় আমাদের সমস্ত স্কুলগুলিতে বাংলা ভাষার প্রাধান্যটা আগেই দেওয়া হয়েছে কারণ সব ভাষার বাংলা হল মানে ইংরেজি ভাষা থেকে শুরু হয়েছে বাংলা ভাষা বাংলা ভাষার গুরুত্বটা আগেই দেওয়া হয়েছে কারণ সব ভাষাগুলো আমরা বুঝতে এবং শিখতে শিখেছি বাংলা থেকে যেমন বাংলা থেকে আমরা ব্যাকরণ বাংলা ব্যাকরণের থেকে আমরা সমস্ত ভাষার যে গুরুত্বগুলো দিয়ে থাকি ব্যাকরণ ব্যাকরণের যে সন্ধি আছে সে তার পরে যুক্ত বর্ণ তার পরে যে সমার্থক শব্দগুলো সবগুলো এই বাংলা ভাষা থেকেই গৃহীত হয়েছে কারণ বাংলা ব্যাকরণের মধ্য দিয়ে আমাদের ভাষার জন্ম প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের বাংলা ভাষা শেখানোর জন্য আগে বাংলা ব্যাকরণটাকে ব্যবহার করানো হয় তাদেরকে শেখানো হয় বাংলার প্রত্যেকটা প্রশ্ন উত্তর সব কিছু বাংলায় বললে তারা বুঝতে এবং শিখতে বেশি আগ্রহী হয় এবং সেগুলোতে তারা খুব তাড়াতাড়ি শিখে যায় তাই বাংলা ভাষার আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার ভূমিকা অতুলনীয় কারণ বাংলা ছাড়া আমরা অন্য ভাষা এতটা সহজে বুঝতে পারি না বাংলায় আমরা যেটা খুব সহজে একবার বললে বুঝতে পারি সেটা অন্য ভাষার ক্ষেত্রে আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না কারণ বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে বা স্কুলে পড়াশোনা করছে তারা বাংলা ভাষাটাকেই বেশিরভাগই গুরুত্ব দিয়ে থাকে কারণ আমাদের মাতৃভাষা হল বাংলা বাংলায় আমরা অ আ ক খ য ফলা যুক্ত বর্ণ এই সমস্ত মানে খুব সহজেই শিখতে এবং বুঝতে পারি কিন্তু ইংরিজিতে আমরা এ বি সি ডি যদিও চিনি জানি পড়তে পারি কিন্তু প্রত্যেকটা কথার বা শব্দের যে অর্থগুলো হয় সেগুলো আমরা সব সময় বুঝতে পারি না ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে প্রশ্নের উত্তর লেখা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ করে নাইন্টি পারসেন্ট ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি পারে না কারণ তাদের ইংরেজিতে অতটা দক্ষতা নেই কারণ যতটা বাংলায় সে বুঝতে পারে জানতে পারে বা লিখতে পারে সেটা ইংরেজির ক্ষেত্রে হয়তো অতটা সম্ভব হয় না তাই বাংলা ভাষার ভূমিকায় আমরা বাঙালির ছেলের বা বাংলার ব্যাকরণের মধ্য দিয়ে আমরা সমস্ত প্রশ্নের উত্তর এবং বাংলার যে প্রত্যেকটা কথার মানে বা প্রত্যেকটা কথার যে সমার্থক শব্দ সেগুলো আমরা জানতে পারি বুঝতে পারি এবং সবাইকে বোঝাতে পারি সহজ এবং সব থেকে মানে ছোট্ট থেকে শুরু করে আমরা মানে সহজভাবে বাচ্চাদের বোঝাতে শেখাতে বা তাদেরকে শিক্ষিত করতে আমরা বাংলা ভাষাটা বেশি ব্যবহার করে থাকি বাংলা যতটা সহজে তাদেরকে বোঝানো যায় অন্য ভাষায় হয়তো আমরা ততটা সহজে বোঝাতে পারি না বিশেষ করে আমাদের রাজ্যে যেটা পশ্চিমবঙ্গে তাই জন্য বাংলা ভাষার ভূমিকা বলতে আমরা বেশিরভাগ বাংলা বাঙালিকেই প্রাধান্য দিয়ে থাকি আর বাংলা ভাষাকে আমরা সম্মান করে থাকি তাই বাংলা বাংলা ভাষা আমাদের গর্ব আর বাংলা ভাষার ভূমিকা আমাদের কাছে অপরিহার্য